পশ্চিমবঙ্গের প্রধান প্রধান সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যগুলি হল সাহিত্য সঙ্গীত নৃত্য চিত্রকলা ভাস্কর্য সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় প্রভৃতি সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি শ্যামা সঙ্গীত লোকগীতি বাউল গীতি ইত্যাদি নৃত্য রবীন্দ্র নৃত্য লোক নৃত্য ছৌ নাচ সাঁওতালি নৃত্য ইত্যাদি চিত্রকলা পটচিত্র তৈল চিত্র এইগুলি যারা বানাতেন তার মধ্যে হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর যামিনী রায় প্রমুখ ভাস্কর্য কলকাতার ওয়াক্স মিউজিয়াম রয়েছে এছাড়াও কলকাতার বিভিন্ন ভাস্কর্য যেমন রানি ভিক্টোরিয়ার মূর্তি মহানায়ক উত্তম কুমার নেতাজির মূর্তি প্রভৃতি এমন কিছু শিল্পী হলেন রামকিঙ্কর হিরণ্ময় রায় চৌধুরী এইগুলি রাজ্যের বৈচিত্র্যময় ঐতিহাসিক এবং সম্প্রদায়গুলিকে প্রতিফলিত করেছে